পশ্চিমবঙ্গের প্রধান ধর্মগুলি হল হিন্দু ইসলাম খ্রিশ্চান বৌদ্ধ শিখ আমরা সবাই একসাথে বসবাস করি এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের লোক এখানে বসবাস করে আমার বিশেষভাবে মনে পড়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা জেলায় এমন একটি আশ্রম আছে যে আশ্রমের অর্ধেকটি বাঙালি মতে বা বাঙালি ধর্মে হিন্দু ধর্মের মন্দির এবং শিখ ধর্মের গুরুদুয়ারা

এর থেকে আমরা বুঝতে পারি যে এখানে কোনো বাছবিচার করা হয় না ধর্ম সম্পর্কে এটা খুবই ভালো জিনিস বিভিন্ন জায়গার ভারত কিংবা ভারতের বাইরের মানুষকে এই সব দ্বারা প্রভাবিত করা হয় আবার যেমন হিন্দুদের অনুষ্ঠান যেমন দুর্গা পুজো সরস্বতী পুজো বিভিন্ন ধরণের পুজো আর্চাতে বিভিন্ন ধর্মের মানুষ যেমন মুসলমান শিখ বৌদ্ধ আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরোই পুজো আর্চাতে বিভিন্ন রকমের অনুষ্ঠান যেমন লোকগীতি বাউল গীতি আবার কোথাও কোথাও নৃত্যানুষ্ঠান গান এগুলো হলে সেই যে জায়গায় হবে কিংবা যে জায়গায় হচ্ছে সেই জায়গার বিভিন্ন ধর্মের মানুষকে প্রভাবিত করছে এখানে কোনো বাছবিচার দেখা হয় না